আমার এই এলাকায় কাছাকাছি বেসরকারি হাসপাতাল সেরকম রয়েছে কল্যাণী এইমস রয়েছে যা কিছু দিন আগে খোলা হয়েছে এ এখানে নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায় এখানের পরিবহণ ব্যবস্থা খুবই সুন্দর এবং কর্মীদের আচরণও খুব ভালো এখানের খরচ অবস্থান এখানে খুব বেশি খরচ হয় না আ এখানের এখানের স্ কর্মীরা খুব সামান্য খরচের মধ্যেই মানুষের চিকিৎসা করতে বা নদিয়া যায় নদিয়ার হাসপাতাল রয়েছে যেখানে অ্যাকসেস যোগ্যতা বা সামর্থ্যের ক্ষেত্রে কোনো রকম অসুবিধায় আমি কোনো দিনও পড়িনি সেরকমভাবে অসুবিধা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি কারণ এখানে কর্মীদের আচরণও খুব ভালো ও এখানে রোগীদেরকে খুব সুস্থ স্বাভাবিকভাবে বা খুব বুঝিয়ে সুঝিয়ে এখানে ওষুধ খাওয়ানো হয় এবং তাদের যত্ন নেওয়া হয় তাদেরকে ওষুধ দেওয়া হয় বা এখানের পরিবহণ ব্যবস্থাও খুব উব ভালো রয়েছে এখানে আমি সঙ্গে সঙ্গে পরিবহণ ব্যবস্থা পেয়ে থাকি বা এমারজেন্সির জন্য কোনো এমারজেন্সি আমি গাড়ি পেয়ে থাকি এখানে খরচ অবস্থানও খুব বেশি খরচ অল্প খরচের মাধ্যমেই আমি চিকিৎসা করাতে পারি এখানে কল্যাণীর এইমসের মধ্যেও আমি সব রকম সুযোগ সুবিধা পাই বা নদিয়ার হাসপাতালের মাধ্যমেও আমি সব কিছু সুযোগ সুবিধা পাই এই এলাকায় কাছাকাছি বলতে আমি এই দুটো হাসপাতালই আমার রয়েছে কল্যাণীর এইমস এবং নদিয়ার যে হাসপাতাল রয়েছে এই দুটো হাসপাতালই রয়েছে